আমি একটি ড্ৰাইভারের কাছে ক্যাব বুক করেছিলাম এবং আমি এক জায়গায় অফিসে যেতে চাই কিন্তু সেই অফিসে সে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য ক্যাব লাগবে সেই জন্য ক্যাব বুক করেছিলাম এবং তাকে জানিয়েছিলাম যে আমাকে যেন সকাল আটটার মধ্যে আমাকে যেন সেখানে নিয়ে গিয়ে আমার গন্তব্যে যেন পৌঁছে দেওয়া হয় কিন্তু যেরকম টাইম দেওয়া ছিল বা সময় আমি সেরকম মতই দাঁড়িয়েছিলাম আমি কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও দেখছি সে আসছে না সে ক্যাব ড্ৰাইভার আমাকে নিতে আসছে না কিন্তু আমার অফিসে যাওয়া অনেক দেরি হয়ে যাচ্ছে তখন আমি ক্যাব ডাইভারকে ফোন করলাম ফোন করে তার আমি অবস্থান জানতে চাইলাম সে কোথায় আছে সেটা আমি তাকে জানতে চাইলাম এবং তাকে আমি বলেছিলাম কেন তুমি আসতে পারছো না সেটা তো বলো কারণটা এবং আপনি আসতে পারছো না কেন এবং আপনি এখন কোথায় আছেন এবং আপনি কখন পৌঁছোবে তার অবস্থান আমি জানতে চাইলাম সে বলছে আমি একটু দূরে আছি পাঁচ মিনিট পরে পৌঁছে যাবো সে আমাকে বললো এ সময় মতো চলে আসবে এবং সে কোথায় আছে সে অবস্থানটাও আমাকে জানিয়ে দিলো দিয়ে আমি একটু অপেক্ষা করার পরেই সে আসছিলো এসে এটু দেরি হলেও সে আমাকে খুব তাড়াতাড়ি স্পীডে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছিলো তাতে আমার খুবই সুবিধা হয়েছিলো তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার ফলে আমি আমার কাজ সম্পন্ন করতে পেরেছিলাম